হ্যাঁ আমি খেলাধুলাকে একটা স্বাস্থ্যকর জীবনধারা মনে করি কারণ খেলাধুলা আমাদের জীবনের একটা অংশ এবং একজন সুস্বাস্থ্যবান হতে গেলে সুস্বাস্থ্যের অধিকারি হতে গেলে তাকে খেলাধুলা নিয়মিত ব্যায়াম চর্চার সাথে যুক্ত থাকতে হয় খেলাধুলাটাও এক প্রকার ব্যায়াম এই খেলাধুলার মাধ্যমে পুরো শরীরের সার্বিক অঙ্গের সমস্ত পেশীর সংকোচন প্রসারণ হৃৎপিণ্ডের ক্রমবরত সংকোচন প্রসরণ ব্লাড সার্কুলেশন এই সমস্ত দিকে অনেকটা উন্নত হয় যার ক্ষেত্রে খেলাধুলা একটি ব্যায়াম প্রথম নম্বরে রাখা যায় খেলাধুলা করলে মন প্রাণ সমস্তটাই উৎফুল্ল থাকে একটা আনন্দের সহিত বিরাজ করা যায় খেলাধুলা মানুষকে একজন পাংচুয়াল হতে শেখায় খেলাধুলার মাধ্যমে অনেক পরিচিতি লাভ পাওয়া যায় দেশকে রাজ্যকে জেলাকে নিজের গ্রামকে অন্যের দরবারে স্থাপন করা যায়